ভারতের সরকারি ভাষা হল ইংরেজি ভাষা কিন্তু আমাদের মাতৃভাষা হল বাংলা আমরা বাংলাতেই সব কিছু শিখেছি ছোটোবেলা থেকে মা বাবা আমাদের বাংলা ভাষাতে কথা বলতে শিখিয়েছেন লেখা পড়া করতে শিখিয়েছেন আমরা স্কুল কলেজ বা যেখানে যা সব বাংলা ভাষাতেই আমরা কথা বলেছি কিন্তু এখনকার যেসব জায়গায় অফিস আদালত হসপিটাল প্রভৃতি জায়গায় একটা ফর্ম ফিল আপ করতে গেলেও ইংরেজি ভাষার দরকার হয় ইংরেজি ভাষাতে ছাড়া ফর্ম ফিল আপ হয় না তাই ইংরেজি ভাষাটাই মানুষ এখন যারা আজকালকার দিনে পড়াশোনা করছে তারা বলতে পারে আমরা তো আগে বাংলা ভাষাতেই পড়াশোনা করেছি তাই আমি ভালো অতোটা ইংরেজি বলতে পারি না আবার বাইরে চলে গেলে সেখানে আবার বাংলা ভাষা তো চলেই না সরকারি ভাষা ইংরেজি ইংরেজি যারা বলতে পারে তারা বলে কিন্তু সবাই তো আর ইংরেজিতে কথা বলতে পারে না তাই তারা হিন্দিটা ব্যবহার করে হিন্দি ভাষা বললে তারা বুঝতে পারে কিন্তু আমি হিন্দি ভাষা বলতে অতোটা পারি না কিন্তু বুঝতে পারি তাই আমার হিন্দি ভাষাতে কোন অসুবিধে হয় না তাই হিন্দি ভাষা বলি বা বুঝতে পারি পুরোটাই বুঝতে পারি ইংরেজি ভাষা যেহেতু সরকারি ভাষা সেই ক্ষেত্রে সরকারি অপিস আদালত কোর্ট কাছারি হসপিটাল সবেতেই গেলে ইংরেজিতে ব্যাঙ্কে টাকা তুলতে গেলেও আমাকে ইংরেজিতে ফর্ম ফিল আপ করতে হয় ইংরেজিতেই সব কিছু করতে হয় বাংলা ভাষা চলে না কিন্তু মাতৃভাষা যেহেতু বাংলা আমরা ছোটো থেকে যেহেতু বাংলা ভাষাই শিখেছি মা বাবা বাংলা ভাষাতেই সব কিছু শিখিয়েছেন তাই বাংলা ভাষা আমার কাছে শ্রেয় বলে মনে হয় আমি বাংলা ভাষাতেই সব কিছু করি বাংলা ভাষাই আমার কাছে শ্রেয় ভাষা